হ্যালো হ্যাঁ দাদা আমি ইন্দ্রনীল বলছি সুকচল লেন থেকে দাদা আপনি কী দুধ দিচ্ছেন গো এতো দুধ কম এতো দুধ কম জল বেশি মনে হচ্ছে পুরো সাদা দুধ কিন্তু জল বাচ্চা খেতে পাচ্ছে না অসুস্থ হয়ে যাচ্ছে আপনি কী দুধ কী দুধ ডেলিভারি করছেন আপনি এই তো কালকে কালকে রাতেই আপনি দুধ দিয়ে গেলেন সেই দুধ জাল দিলাম আমার দুধেতো দেখেই কেমন মনে হচ্ছিল কেমন সার্ফ সার্ফ গন্ধ বেরোচ্ছিল আমি খেলাম রাতে আমার ছেলেটা খেলো খেয়ে অসুস্থ হয়ে পড়লো পেট খারাপ পায়খানা কমাতে পাচ্ছি না কিছু আপনি কী কী দুধ বেচা শুরু করেছেন দাদা আপনি আপনি এই কথাতো গত তিরিশ বছর ধরে বলে আসছেন যে দাদা আপনার আমার এই দুধ আপনার এই প্যাসেঞ্জার এই সেই আরে তার জন্যে আমার বাড়ি আমি তো আর আমি অন্য কোথা থেকেও দুধ নিচ্ছিনা আমি তো আপনার থেকেই নিয়েছি তো আপনার দুধ নিয়ে যদি দুধ এখন কেটে যায় এরম গন্ধ বেরোয় আমি তো কমপ্লেন আপনাকেই করবো আমার ধোয়া বাসন থেকে আমি দুধ নিই আমি না না না না কোনো দিন না না লাস্ট আমি খেয়াল করছি লাস্ট একমাস দুমাস ধরেই আপনার দুধে এই গণ্ডগোল খেয়াল করছি আমি দুধ শুধু রঙে শুধু সাদা থাকে দুধের কোন টেস্ট পাই না আমি একদিন ছানা কাটাতে গেছি দেখি ছানাই বসে না দুধ কেমন নর্মাল জলে এ হয়ে সব মরে গেলো এইসব এগুলো কেন হচ্ছে দাদা এতো আরে না না দাদা হবে না না হবে না না আমি এর ভর ভরপাই চাই আপনি কি ভেবেছেন কি আপনি দিনের পর দিন এরকম একটা বাজে কোয়ালিটির দুধ দিয়ে যাবেন আর এ করে যাবেন আপনি আমি আপনার লোকাল এলাকায় জানতে পারি জানেন কি কটা গরু রাখেন আপনি হ্যাঁ আমি গরুর দুধ নিই হ্যাঁ হ্যাঁ গরুর দুধ নিই আমি আপনি দুধে জল মেশান না তেল মেশাচ্ছেন কি মেশাচ্ছেন আমিতো বুঝতে পারছি না ভগবান মাথায় নেই এতো মানুষ তো মরে মেরে ফেলবেন দেখছি আপনি রীতিমতো সেটাতো সেটাতো কখনই নয় এটাতো এটাতো আপনার বোঝা উচিৎ দাদা যে এরকম যদি ডেলিভারি সিরিয়াস হয় তাহলে আপনার পরবর্তীকালে ব্যবসা কমে যাবে তো এতে কমপ্লেন করতে বাধ্য হবো আমি আরে দাদা সবাই জানে যে দুধে একটু পরিমাণ জল মেশাতে হয় কিন্তু আপনি তো রীতিমত জলে দুধ মেশাচ্ছেন দাদা এইভাবে কি ব্যবসা চলে আপনার আপনি বলছেন তিরিশ বছর ধরে ব্যবসা করছি কি করে তিরিশ বছর ব্যবসা করছেন এই জল বেচে তিরিশ বছর ধরে ব্যবসা করছেন আপনি হ্যাঁ একবার পরেরবার একবার যদি কোনো দুধ আমি খারাপ পাই দাদা আমি কিন্তু সোজা পুলিশ থানায় কমপ্লেন করবো আগে থেকে জানিয়ে রাখলাম